ঘোড়ায় চড়াকালীন সময়ে আমাদের বুঝে নিতে হবে ঘোড়াটা কেমন এবং সেটা বয়স্ক কিনা বয়স্ক ঘোড়া হলে এক এক সময় পাগলের মতো আচরণ করে মাথা নাড়াতে থাকে এবং অনেকদূর ছুটে খুব জোরে ছুটে যায় সেই ঘোড়াতে কেউ যদি উঠে পরে তার থেকে তার পড়ে যাওয়ার ভয় হয় সেই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে পড়ে গেলে সেই মানুষটা আহতও হয় বা মারাও যায় তার জন্য আমাদের দেখে নিতে হবে ঘোড়াটা ঠিক আছে কিনা এবং সেটা পাগলের মতো আচরণ করছে কিনা